আমাদের এলাকায় বিভিন্ন পরিবহণ ব্যবস্থা আছে সেগুলো যথারীতি কমবেশি সবই কিছু পাওয়া যায় সময় মতো সব কিছুই আমরা পেয়ে থাকি কিন্তু রাতেরবেলা করে একটু সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু সবচেয়ে বড় যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটি হচ্ছে ট্রেন আমাদের এখানে ট্রেন লাইনটি সিঙ্গল লাইন তাই সেই জন্য এক ঘণ্টা ছাড়া ছাড়া ট্রেন পাওয়া যায় যেটা সাধারণ মানুষকে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয় এছাড়াও এখানে আমাদের সবচেয়ে বড় ট্যুরিস্ট স্পট হচ্ছে সুন্দরবন যেখানে স্টুরিজ ট্যুরিস্টরা আসে এবং তারা এখানে ভ্রমণ করতে আসে তাই জন্য এই সমস্যার সম্মুখীন তাদেরও হতে হয় এই ট্রেনে প্রচুর ভিড় হয় যেটা সাধারণ মানুষ বলুন বা যারা পর্যটকরা আসে তাদেরও এই সমস্যার সম্মুখীন হতে হয় এবং বলব টোটো অটো যেগুলি পাওয়া যায় সেটি রাতেরবেলা করে একটু কম পাওয়া যায় যাতে এই সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু দিনেরবেলার দরুন আবার সব কিছু স্বাভাবিক হয়ে যায় কেন সব কিছুই স্বাভাবিক সকালবেলায় পাওয়া যায় শুধু ট্রেন লাইনেই আমাদের একটু অসুবিধার সম্মুখীন হতে হয়